হ্যাঁ কে হ্যালো হ্যাঁ দাদা আমার তো আছে লরি হুম হুম হুম হুম ও মানে কতগুলো সামানপাতি রয়েছে আর কি মানে কীরকম গাড়ি লাগবে আপনার ট্রাক লাগবে আঠেরো চাকা আপনার কুড়ি চাকা এই টাইপের হুম হুম হুম হুম হুম হুম তাহলে তো মোটামুটি আপনার আঠেরো চাকা লাগবে আর যদি আরও বেশি সামান থাকে তাহলে হয়তো বাইশ চাকা লাগবে আঠেরো চাকা হলে হয়তো হয়ে যাবে হুম ওটাই ভালো হবে আর কি বলা যায় না ও আপনার লোকেশন মানে কোথা থেকে নিয়ে যাবেন আর কি কলকাতার কোথায় বারাসাত অনেকটা তো হয়ে যাচ্ছে ভাড়া তো দাদা অনেকটাই পড়ে যাবে আপনি বলুন কীরকম কী দেবেন বারো হাজার টাকায় দেওয়া সম্ভব না আপনি এক কাজ করুন কুড়ি হাজার টাকার মতোন দেন ঠিক আছে অনেক না দাদা পনেরো হাজার টাকা করবেন না আমার নিজের গাড়ি বলে আমি এত কম ভাড়া বললাম নাহলে অন্য কেউ হলে আমি হয়তো তিরিশ হাজারের নিচে যেতাম না কারণ আমার তেলই পুড়ে যাবে আপনার আচ্ছা ঠিক আছে দাদা আপনি আঠরো আঠেরো হাজার টাকা দিন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হুম হুম হুম ঠিক আছে